আমার রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষার ভূমিকা অতুলনীয় বাংলা ভাষা একটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলাভাষা বিশ্বের ষষ্ঠতম বৃহত্তম ভাষা বাংলা সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তথা সরকারি ভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা আসাম বরাক উপত্যকার সরকারি ভাষা ভারতের মোট জনসংখ্যার আট দশমিক শূন্য তিন শতাংশ মানুষ বাংলা কথা বলে আমি বাংলায় কথা বলি সেই হিসাবে আমি গর্বিত গর্ববোধ করি তাছাড়া পাশাপাশি অঞ্চল ঝাড়খণ্ড মিজোরাম ইন্দো ইউরোপ অনেক অনেকাংশেই ভারতের বাংলা ভাষায় ব্যবহার করা হয়